আমরা আগে পালতোলা নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতাম এখন উন্নত প্রযুক্তির কারণে বৈজ্ঞানিক প্রযুক্তির কারণে এখন আমরা যান্ত্রিক ট্রলার নিয়ে আমরা গভীর সমুদ্রে এখন মাছ ধরতে যাই এটা একটা সুবিধা আর এর দ্বিতীয় সুবিধা আমাদের সরকার যেমন মোবাইল ফোন এবং আরো নানা রকম জিনিস দিয়েছে কিন্তু সেটা আমরা ঠিক ব্যবহার করতে পারি না তার কারণে আমরা ঠিকঠাক গভীর সমুদ্রের মাঝে গিয়ে ঠিকঠাক আমরা ব্যবহার করা না করার ফলে আমরা ঠিকঠাক যখন ঝড় বৃষ্টি আসার কারণে আমরা ঠিক খবর পাই না সেই জন্য আমরা প্রবলেম পড়ে যাই যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারতাম বা ট্রেনিং ঠিকঠাক মতো আমাদের দেওয়া হতো তাহলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রলার নিয়ে তাড়াতাড়ি সমুদ্রের তীরে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম পৌঁছে যাওয়ার ফলে আমাদের নিরাপত্তা আরো ভালোভাবে পাওয়া যেত এবং নদীতে আমরা এই তা মানে মাছ পরিকল্পনার জিনিসটা আরও ভালো করে করা হতো